আমাদের এলাকায় অনেক ঐতিহ্যবাহী অনুষ্ঠান আছে যেমন দুর্গা পুজো কালী পুজো বড়দিন মহাশিবরাত্রি দেওয়ালি ঈদ নববর্ষ মকর সংক্রান্তি অনেক উৎসবই আছে দুর্গা পুজোতে দুর্গা পুজোতে অনেক অনেক অনুষ্ঠান হয় এবং অনেক জায়গার মানুষ একসাথে একসাথে মিলিত হয় দুর্গা পুজোতে দুর্গা পুজোতে সপ্তমী অষ্টমী নবমী দশমী চার দিন আমরা অনেক অনেক হচ্ছে অনেক আনন্দ করি দুর্গা পুজোতে পঞ্চমীতে পঞ্চমীতে আমরা পঞ্চমীতে আমরা অনেক বন্ধুবান্ধব মিলে অনেক জায়গায় ঘুরতে যাই ভালো ভালো জামা পরি অষ্টমীতে অষ্টমীতে শাড়ি পরে অঞ্জলি দিতে যাই এই অঞ্জলি দিতে যাই অঞ্জলি দিতে যাই কালী পুজোতে কালী পুজো এই বড়দিন মহা শিবরাত্রি দিওয়ালি সবেতেই আমাদের অনেক অনেক আনন্দ হয় কালী পুজোতে কালী পুজোতে অঞ্জলি দেওয়ার জন্য সারাদিন উপোস থাকি এবং রাত্রে অনেক রাত্রে অনেক রাত্রে পুজো হয় তাই আমাদের অনেক রাত পর্যন্ত হচ্ছে উপোস থাকতে হয় কালী কালী পুজোতে আমরা অঞ্জলি দিই আর বড়দিন বড়দিনে বড়দিনে তো